দেখুন ভালো যদি ছবি তুলতে হয় তাহলে সেটা বদ্ধ ঘরের মধ্যে সেটা হবে না এবার ভালো ছবি মানে এটা নয় যে আপনাকে গ্রামে যেতে হবে আপনি শহরের মধ্যে থেকেও একটা ভালো ছবি তুলতে পারবেন একটা ভালো ব্যালকনি বা হয়তো একটা ভালো ছাদ খোলা যেখান থেকে এটা মানে আর কি খুব বড়সড় দৃশ্য দেখা যায় একটা বড় ওয়াইড একটা দৃশ্য যেন দেখতে পাওয়া যায় সেটা কোনো বড় মাঠও হতে পারে কোনো উঁচু বাড়ির ছাদও হতে পারে যা হোক কিছু তারপর সময় আপনি কোন সময় ছবিটা তুলছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনি আমার মতে সবচেয়ে ভালো টাইম হচ্ছে হয় গোধূলি না হলে ভোর মানে সকালবেলাটা হওয়ার ঠিক আগের মুহূর্তটা যখন সূর্যটা ঠিক উঠি উঠি করে আর সবচেয়ে ভালো মুহূর্ত হচ্ছে সন্ধ্যাবেলার আগেটা সেই সময় যে সূর্যটা একটু অস্ত যায় যায় করে সেই সময়ে যে ছবিগুলো আসে বা সকালবেলা যে ছবিগুলো আসে না সেগুলো সত্যি অসাধারণ ছবি থাকে কারণ সারাদিন যে যেখানেই থাকুক তারপর গোরু থেকে শুরু করে পাখি থেকে শুরু করে সবাই নিজেদের বাসায় ফিরে আসে শহরের সমস্ত ব্যস্ততা যেন আস্তে আস্তে কমতে থাকে সবাই নিজেদের ঘরে ফিরে আসে তো সেই সময়টা একটা বেশ শান্ত সময় থাকে রাত হলে আবার সেই আবার কিচিরমিচির হয়তো বা শহরে আবার আনাগোনা শুরু হয়ে যায় কিন্তু গোধূলির সময় বা ভোরের বেলা একটা শান্ত দৃশ্য থাকে শান্ত প্রকৃতি থাকে তো সেই সময় প্রকৃতিটাকে এনজয় করা হয় আর একটা ভালো ছবি তোলার মানে মুহূর্তও হয়ে ওঠে